আমার কাছেতে ঘুরতে যাওয়ার জায়গাগুলি হল জয়চন্ডী পাহাড় যেটি আমাদের পুরুলিয়ায় অবস্থিত পুরুলিয়া জেলাতে আর হচ্ছে বিহারিলাল পাহাড় যেটি আমাদের বাঁকুড়া জেলাতে অবস্থিত এই দুটি জায়গায় ভীষণ ভালো এখানে জয়চন্ডী পাহাড় পর্যাটন কেন্দ্রতে প্রত্যেক পঁচিশে ডিসেম্বর থেকে ফাস্ট জানুয়ারি অবধি মেলা থাকে সেই মেলাতে বিশেষ ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এবং এছাড়াও নানা ধরনের জিনিস বিক্রি হয় বেতের বাঁশের নানান ধরণের যা যা আমাদের ঘরে সুন্দর করে সাজানো হবে বিভিন্ন ধরণের খাবার থাকে এছাড়াও এখান থেকে এই মেলাতে বিদেশ থেকে লোক নানান জায়গা থেকে মানুষজন ঘুরতে আসে এই মেলা হচ্ছে মেলা এছাড়া এখানে একটি খুব সুন্দর রিসর্টস আছে আমরা পাহাড়ে ঘুরতে যাওয়ার আগে রিসোর্ট ঘুরতে পারি সেখানে আছে খুব সুন্দর ফুলবাগান খুব সুন্দর একটা পার্ক টাইপের এছাড়া আমাদের জয়চন্ডী পাহাড় যেটার জন্য বিখ্যাত সেটি হল মা চণ্ডী মাতার মন্দির এখানে চারশো সিঁড়ি বেয়ে জয়চন্ডী পাহাড়ের ওপরে যেয়ে মা চণ্ডী মাতার মন্দিরে পুজো করে আপনাদের খুবই মনোরম মনে হবে বাঁকুড়া জেলার বিহারিনাথ মূর্তি বিহারিনাথ হচ্ছে বাবা শিব তাতে শিব ঠাকুরের নাম এইখানে আছে এক মস্ত শিব মন্দির খুব জাগ্রত মন্দির এই মন্দিরে শিবরাত্রির সময় পা ফেলারও জায়গা হয় না বেশ সুন্দর জায়গা এখানে আছে টুরিস্ট পার্ক এবং রিসর্টস দুটোই খুব সুন্দর এবং পাহাড়টি হচ্ছে অপূর্ব যেখানে চারিদিকে সবুজ সবুজাময় হয় থাকে এবং তার বুকেই উঠেছে আমাদের বাবা ভোলানাথ সেইজন্য আমাদের এই দুই জায়গা খুবই প্রিয়